আমরা এক দিন কলেজ থেকে বান্ধবীরা মিলে একটা রেস্তোরাঁয় বেড়াতে গিয়েছিলাম বা রেস্তোরাঁয় ঢুকেছিলাম সেই রেস্তোরাঁয় আমরা বাইরে থেকে অনেকে বলে যে এই রেস্তোরাঁ খাবারের পদগুলো খুব সুন্দর তো আমরা এক দিন হঠাৎ সেই ঘুরতে ঘুরতে খাবারের রেস্তোরাঁতে ঢুকলাম ঢুকে খাবারের পদগুলো অর্ডার করলাম খাবারগুলো আমাদের ঠিক পাঁচ মিনিট পরে আমাদের কাছে দিলো সে খাবারগুলো আমরা আস্তে আস্তে খেতে লাগলাম খেতে খেতে হঠাৎ আমাদের জল খে জল পিপাসা পেলো তখন আমরা সেই রেস্তোরাঁর মালিককে জিজ্ঞাসা করলাম এখানে কি খাবারের খাবার ছাড়া আরও অন্য কিছু পাওয়া যেতে পারে রেস্তোরাঁর মালিক জিজ্ঞাসা করল আপনারা কি জিনিস চাইছেন আমরা তখন বললাম যে কোক জুস বা বাটার মিল্ক বললো হ্যাঁ হ্যাঁ পাওয়া যেতে পারে তখন আমরা একটা কোক আর একটা বাটার মিল্ক অর্ডার করলাম তো সেই কোক আর বাটার মিল্ক নিয়ে খেলাম আমরা খাবারগুলো খেতে খেতে আমরা তখন বন্ধুরা মিলে গল্প করছিলাম যে হ্যাঁ এই আমাদের তো এই রেস্তোরাঁ সম্পর্কে অনেকেই বলেছিলো আমরা তো কেউ কোনো দিন মানিনি ওদের কথা বা আমরা কেউ কোনো দিন ভাবিনি এই ছোট্টো দেখতে একটা রেস্তোরাঁ এর মধ্যে আসবো আমরা তো সব সময় বড় বড় হোটেলে গিয়েছি কিন্তু এই রেস্তোরাঁর খাবারগুলো দ্যাখ খেয়ে এত্ত সুন্দর যে সত্যি ওরা বলতো আসতে আমরা বিশ্বাস করতাম না কিন্তু আজকে আমরা নিজেরাই খেয়ে দেখছি যে না সত্যি এই খাবারগুলো খুবই ভালো এই রেস্তোরাঁ নামটি হো খুব রেস্তোরাঁটায় খুব রাস্তার ধারে ছোট হলে হবে কি কিন্তু খাবারগুলো বিভিন্ন রকমের আইটেমের খাবার আছে সব রকম ভালো দেখ ললিপপটা কী সুন্দর খেতে আমরা অনেক জায়গায় তো ললিপপ খেয়েছি কিন্তু এমন ললিপপ কিন্তু খায় নি ললিপপটা একদম মানে মাংসেতে ভরা ললিপপটা খেতে খুব সুস্বাদু ললিপপটা দেখ কী সুন্দর দেখলে দেখলেই তো খেতে ইচ্ছা করবে এবং বাইরে থেকে শুধু মনে করি আমরা যে এই ছোট রেস্তোরাঁ কী এটা কেমন খেতে হবে দুর ঢুকবো না কিন্ত আসকে সত্যি সত্যি ঢুকে দেখ দেখলাম যে না সত্যি খাবারগুলো ভালো আমাদের আরো যারা বন্ধুরা এসে আমাদের সঙ্গে গল্প করত যে ওই রেস্তোরাঁতে একবার তোরা যা গিয়ে দেখ রেস্তোরাঁর খাবারগুলো খুব সুন্দর খা আমরা সে কোন আমরা সেগুলোকে বিশ্বাস কো না করে এক দিন চলে এলাম এসে আমরা সেই রেস্তোরাঁর খাবার খেয়ে সত্যি সত্যি ওদের কতা আমাদের মনে উঠলো যে না ওরা বলতো রেস্তোরাঁর খাবারটা খুব ভালো তাহলে সত্যি আজকে ভালো দেখ আমরা তাহলে এবার থেকে এই রেস্তরাঁতেই আসবো দেখ এই রেস্তোরাঁয় খাবার ছাড়া আরো অনেক কিছু পাওয়া যায় কোক জুস বাটার মিল্ক ইত্যাদি এগুলোও তো আমরা বাইরে থেকে কিনে খাই তাহলে আমরা এই রেস্তোরাঁতে এলে আমরা খাবারের সাথে সাথে এগুলোও পেয়ে যাবো তালে আমাদের তো আর অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই আমরা একটা জায়গাতে বসেই সব কিছু পেয়ে যাচ্ছি তাহলে আমাদের আর অন্য কোথাও কোনো কিছুর খোঁজ নেওয়ারও দরকার নেই আমরা এই এবার থেকে এখানেই আসবো এই রেস্তোরাঁতেই আসবো এবং এই রেস্তোরাঁতেই আমরা খাওয়ারগুলো অর্ডার করবো তাহলে আমাদের খাবারের সঙ্গে আমরা পানীয় কিছুও পেয়ে যাচ্ছি খাবারও পেয়ে যাচ্ছি এবং এগুলো খুব কম দামেও পেয়ে যাচ্ছি